হ্যালো হুম হুম এটা অভিনন্দন ফটোগ্রাফার হ্যাঁ এখানে সব ধরনেরই ছবি তোলা বিবাহ অন্নপ্রাশন হ্যাঁ যে কোনো অনুষ্ঠানে যাবতীয় অনুষ্ঠানে এখানে ছবি তোলা হয় হ্যাঁ হ্যাঁ আমরা বাড়িতে গিয়েও ছবি তুলি আমাদের ভিডিও ক্যামেরা রয়েছে আমরা ভিডিও ক্যামেরায় করে ভিডিও করলে করতে পারেন এমনি ফটো তুললেও তুলতে পারেন হ্যাঁ আমাদের ছবি তুলতে যাই আমরা আমাদের লোক আছে গিয়ে ছবি তুলে দিয়ে আসবে হুম হুম

হ্যাঁ আমাকে আপনি আপনার ডেটটা দিয়ে দেবেন আপনার বাড়ির অ্যাড্রেসটা দেবেন আমি নিশ্চয়ই গিয়ে তুলে দিয়ে আসবো এখন তো কম্পিউটারের ব্যাপার এখন খুব বেশি দেরি লাগবে না ওই কুড়ি বাইশ দিনের মধ্যেই দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ এইচ ডিতেও ছবি হবে

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পাঁচই বৈশাখ রবিবার তাহলে

আচ্ছা ঠিক আছে না না আমি তো যাই না কারও বাড়িতে ছবি তুলতে আমার ছেলে আছে মানে ছেলে বলতে কী অনেকগুলো ছেলে দেওয়া আছে যার যেখানে দরকার মানে থাকে ডেট থাকে সেখানে গিয়ে দোকানের ছেলে রাখা রয়েছে সেই তারা গিয়ে ছবি তুলে দিয়ে আসে আমি নিজে যাই না কোথাও হুম

আমার পার সেট ছবির পেছনে দশ টাকা পিস লাগবে হুম হুম হুম আমি এমনি না না না কম হবে না কেন এমনিতেই আমি পনেরো টাকা পিস নিই এবারে বড় ছবি তো হ্যাঁ আমি পনেরো টাকা পিস নিই তো আমি তবুও পঞ্চাশ পিস বলছেন যখন ওই জন্যে আমি হচ্ছে দশ টাকা করেই নিচ্ছি হ্যাঁ আমাকে কিছু অ্যাডভান্স আপনি করে যাবেন অ্যাডভান্স করে যাবেন তারপরে আপনি আমি যাব আপনার বাড়িতে বাড়িতে ছেলে পাঠিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ আমার এই নাম্বারে ফোনপে গুগল পে আছে আপনি আসবেন না আসতে পারলে তো ভালোই তাহলে হাতে পয়সাটা দিয়ে দেবেন আর যদি না আসেন এই নাম্বারেই ফোনপে করে দেবেন

হুম হুম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পাঠিয়ে দেবো তাহলে পাঁচই বৈশাখ রবিবার তাই তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখুন